হ্যাঁ প্রিয়ম রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আসলে আমার কিছু খাবার লাগবে হোম ডেলিভারি হবে হুম হুম হুম আচ্ছা আমার লাগবে এক দুই প্লেট চাউমিন একটা এক প্লেট হচ্ছে চিলি চিকেন আর দু প্লেট চিকেন ললিপপ হুম আচ্ছা আমার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মানিক চক বাসস্ট্যান্ড নার্সিং হোমের পাশের গলিতে

চারটে আচ্ছা ঠিক আছে চারটের সময় পৌঁছে যাবে আচ্ছা কোনো ডিসকাউন্ট নেই ও টোটালটার ওপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট আচ্ছা তাহলে আমি অন্যান্য পেমেন্ট যেটা লিঙ্ক আসবে সেখানে কি ডিসকাউন্ট দিয়েই লিঙ্ক আসবে না টোটালটা পেমেন্ট করবো না কি ডিসকাউন্ট ছাড়টা সব মানে বাদ দিয়ে পেমেন্ট করবো আচ্ছা আচ্ছা মানে আপনারা ছাড়টা কেটেই দেবেন বিলটা ঠিক আছে তাহলে আমি বাকিটা পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে সময় মতো একটু ভালো খাবার পাঠাবেন হুম ঠিক আছে